সাধারণত আমাদের এখানে গরুকে ঘাস খর তো খাওয়ানো হয় আর তাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য সর্ষে ভাঙিয়ে তেল বার করে যেয়ে টা খোসাটা বার হয় মানে খোল বলে আর কি সেই খোল খড়ের সঙ্গে মিক্সড করে খাওয়ায় অনেকে গুঁড়ো ফ্যান এভাবে মানে মাখিয়ে খাওয়ায় এরকম স্বাস্থ্য যাতে ভালো থাকে এই ধরনের খাবার খাওয়ায় অনেকে আবার ছাগল ভেড়া যেমন ঘাস খাওয়ায় ঘাসের সঙ্গে ভুসি বলে একটা খাবার পাওয়া যায় ভুসি বা দানা বা ঘাস না এখন যেমন বসার সময় মাঠ ঘাট বুড়ে যায় তখন গাছের পাতা ভেঙে তাদেরকে খাওয়ায় যেমন গম খাওয়ায় তাদের মাঠে ঘাস এখন যেমন নেই তাই গম ভুসি গাছের পাতা এই সব খাওয়ানো হয় যাতে তাদের স্বাস্থ্য ভালো থাকে